আমি গৃহবধূ আমার যখন পড়াশোনার একটা বয়স ছিল তখন আমাদের কোনো ধর্মীয় বই স্কুল বা পাঠশালায় ধরানো হয়নি কিন্তু এখন আমরা আমরা হিন্দু ধর্ম হিন্দু ধর্মগ্রন্থ গীতা সেটা আমরা এখন পড়ি পড়তে ভালো লাগে গীতা পড়লে মনের একটা শান্তি আসে অনেক কিছু জানা যায় মানুষকে কীভাবে চলা উচিত মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত গীতা পড়ে আমরা জানতে পারি আমাদের সঠিক রাস্তা দেখায় শ্রীমদ ভগবত গীতা যেমন রামায়ণ আছে রামায়ণ পড়ে আমরা জানতে পেরেছি কীভাবে একটা দস্যু সে রত্না রত্নাকর কীভাবে বাল্মীকি হয়ে ওঠার গল্প এক দস্যুর গল্প দস্যু কীভাবে ঋষি হয়ে উঠেছিলেন এই গ্রন্থ থেকে এগুলোই জানা যায় আর এগুলো মানুষের চলার পথে অনেকখানি সুবিধা করে এই জিনিসগুলো জানতে পারি আমাদের এই ধর্মগ্রন্থ থেকে কিন্তু বিশেষ কোনো ধর্মগ্রন্থ আমার পড়া নেই বা আমরা যখন স্কুল পাঠশালায় গিয়েছি বিশেষ কোনো ধর্মগ্রন্থ আমাদেরকে পড়ানো হয়নি এগুলো থেকেই জানতে পারি